হ্যাঁ বলো আলু এখন তিরিশ টাকা কিলো যাচ্ছে তিরিশ টাকা কিলো এখন তো আমাদের মার্কেটে এরকমই হচ্ছে তো আমরা তো বাজার থেকে এটা নিয়ে আসছি তিরিশ টাকা কিলো পেঁয়াজ এখন সত্তর টাকা কিলো সত্তর টাকা কিলো

টমেটো ওটা তোমার ওটা ওরম চল্লিশটা চল্লিশ টাকা তো এরকম হবে কিলো তো আমার মোটামোটি এরকমই একটা আইডিয়া টমেটোটা আমি ঠিক সব সময় এ বাজার থেকে ক্রয় করি না তো ওই জন্য ঠিক আমি পারফেক্ট ওকম ওই বলতে পারছি না কিন্তু এরকমই হবে আমার একটা আইডিয়া এসবগুলো তো এখন মার্কেটে বিক্রি হয় না তো এখন তো আলু পটল টমেটো এই সবগুলো বেশি বিক্রি হয় ভেন্ডি হ্যাঁ গাড়ি ভাড়া সম্পূর্ণ আমারই আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে